কাজের বাইরে বিভিন্ন শখগুলির মধ্যে হল গান শোনা খেলাধুলা করা এছাড়াও মূল শখ হল গার্ডেনিং বা বাগান তৈরি করা এই শখগুলি আমি বিভিন্নভাবে পূরণ করে থাকি কাজে কাজকর্ম সারার পর অবসর সময়ে এই বিনোদনমূলক বা এই আগ্রহগুলি আমি পূরণ করে থাকি বিভিন্ন গাছপালার চাষ ও সবজি চাষের মাধ্যমে আমি আমার অন্য ঘরে তরতাজা সবজির যোগান দিয়ে থাকি এবং বেশ কিছু সবজি বিক্রিও করে থাকি এবং এটা আমার অবসর সময়ের কাজ হিসাবে গণ্য হয় মেন বা মূল কাজের বাইরে গিয়ে এগুলি করা হয়